হ্যালো হ্যাঁ বলছি যে একটু অফিসে আসতে পারবেন হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ উড়িয়া গভর্মেন্টের একটা নতুন পরিকল্পনা হয়েছে আর কি মানে নতুন সার্কুলার এসেছে যে আপনারা যেভাবে পড়াচ্ছেন সেভাবে গতানুগতিকভাবে না পড়িয়ে পড়ানোর মধ্যে কিছু এক্সট্রা কারিকুলাম যেমন কি পিটি যোগা বা কালচারাল কিছু করানোর চেষ্টা করুন এই বিষয়ে একটা সার্কুলার এসেছে বুঝতে পেরেছেন তো আচ্ছা কতক্ষণ লাগবে আচ্ছা আপনি ক্লাস হয়ে গেলে অফিসে আসবেন তো এই বিষয় নিয়ে একটা মিটিং করবো আরো যারা আছে তাদেরকে বলে নিয়ে আসবেন বুঝতে পারছেন হ্যাঁ ওপর থেকে সার্কুলার এসেছে আর কি তো ক্লাসে পিটি যোগা এই সবগুলো করাতে হবে হুম তো আমাদেরকেও এই বিষয়ে জানানোটা দরকার কারণ আমরা তো সবাই যোগা পিটি এক্সট্রা যে কারিকুলামগুলো সেগুলো তো জানি না তো সেগুলো আমাদেরকেও জানতে হবে এবং ক্লাসেও সেগুলো করাতে হবে যাতে স্টুডেন্টদের মনোযোগ বাড়ে ক্লাসও ভালো হয় যাতে ওরা শিখতেও পারে অনেক কিছু সেই কারণেই ক্লাসের মধ্যে এগুলো রাখতে হবে বুঝতে পারছেন তো হ্যাঁ তো আরো যারা ম্যাডাম স্যারেরা রয়েছেন ওনাদেরকে বলবেন এবং ক্লাস শেষের পরে নিয়ে আসবেন ওনাদেরকে বলবেন যে আমি হুম ডেকে পাঠিয়েছি একটা মিটিং রয়েছে হ্যাঁ ঠিক আছে তাহলে হ্যাঁ